হ্যালো স্যার আমি যে খাবার অর্ডার করেছিলাম ছটায় আসার কথা ছটা কিন্তু বেজে গেছে এখনো পর্যন্ত কিন্তু এসে পৌঁছায়নি কখন আসবে আপনারা যদি একটু বলেন ভালো হয় কারণ আমার বাড়িতে তো গেস্ট এসেছে অপেক্ষা করছে বুঝতেই পারছেন একটু দেখুন কখন আসবে ডেলিভারি বয় এলে খুব ভালো হয়